হ্যালো সবুজ রেস্তোরাঁয় আমি এখান থেকে কিছু জিনিস অর্ডার করতে চাই আমি আপনাদের পাশাপাশি এলাকাতেই থাকি আমার বন্ধুবান্ধবের সঙ্গে এনজয় করতে চাই আমনি আমি এখন আপনার কাছ থেকে একটি চিকেন মোমো পিজ্জা মালাইকারি রাইস এবং বিরিয়ানি এইগুলি আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন আমাদের ঠিকানা পূর্ব মেদিনীপুর জেলা চন্দ্রকণার অলিগলিতে এই খাবারটি পৌঁছিয়ে দিন সময় আর দুটোর মধ্যে পাঠিয়ে দেবেন আর হচ্ছে আপনাদের ছাড় আছে ডিসকাউন্টের ব্যাপার কিছু থাকলে আমাকে একটু একটু বলতেন যদি ভালো হতো আমার একটু ছাড়ের দরকার কারণ আমি এতগুলি খাবারের অর্ডার দিচ্ছি যেহেতু আপনারা একটু কম কমে একটু বিলটা পাঠিয়ে দেবেন